স্বাস্থ্যসেবার খাতের মধ্যে অপর্যাপ্ত সহযোগিতা ও সমন্বয় সমস্যাকে রাষ্ট্র যেভাবে মোকাবিলা করছে সেটা হচ্ছে যেমন আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আশাকর্মী সেই আশাকর্মী নিয়োগ করেছেন তাঁরা আমাদের বাড়িতে আমাদের প্রেগনেন্সি মায়েদের সেবা করার জন্য আশাকর্মী দিয়েছেন এবং তাঁরা আশাকর্মীরা প্রতিনিয়ত কোনও সমস্যার ক্ষেত্র দিক থেকে তাঁরা প্রত্যেকটা মুহূর্তে কল এলে তাঁরা গিয়ে সেখানে সমস্যাটা নির্মূল করে আসেন প্রত্যন্ত অঞ্চলে কাজ করার জন্য তাঁদের সেরকম আমাদের গ্রাম সাইডে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন কোনও বাড়িতে অসুস্থ ব্যক্তি বা প্রেগনেন্সি মা থাকলে অথবা কোনও অ্যাক্সিডেন্ট কেস তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেসের অ্যাম্বুলেন্সের পরিষেবা দিয়েছেন তারপরে হচ্ছে ডাক্তারের কমিশন করার জন্য ডাক্তার একটি নিদ্দিষ্ট ফি নিয়ে থাকেন যেমন একটা পেশেন্টে যেমন একটি যদি ঘাড়ে বা কোমরে ব্যথা থাকে সেই অনুযায়ী তার ফিটা নেবেন হয়তো দেখা গেল যে সেই পেশেন্টটার অপরেশন করতে হবে সেই অনুযায়ী সেই পেশেন্টটার সেরকম অনুযায়ী ফি নেবেন এবং সেইটা যদি ওনার পক্ষে দেখা না সম্ভব হয় তাহলে উনি বর্ধমান বা নানা ধরণের কলকাতা ইত্যাদি ইত্যাদি অঞ্চলে তিনি রেফার করে দেবেন যে এই পেশেন্টটা আমার পক্ষে দেখা সম্ভব নয় সেই অনুযায়ী সেই পেশেন্টটাকে অপরেশনের জন্য তৈরি করার জন্য ওনাকে পাঠিয়ে দেবেন সেই রিস্কটা হয়তো সেই ডাক্তারটা নিতে পারবেন না বর্ধমান কলকাতা ইত্যাদি হসপিটালে নান ধরণের সুযোগ সুবিধা হয়েছে যেমন আমাদের নার্স নার্সিংহোমের থেকে হসপিতাল বেশি সুযোগ সুবিধা পাচ্ছে যেমন হচ্ছে আমাদের আইসিইউ আইসিইউ আছে তারপর ডাইলো ডাইলজিস্ট তারপর নানা ধরণের এই ইত্যাদিতে ভাগ করা রয়েছে প্রেশেন্টের কোনও অসুবিধার জন্য খাদ্য পরিষেবা রয়েছে যেমন তারা প্রত্যেকটি পেশেন্ট নিয়ম অনুযায়ী সকাল দুপুর এবং বিকেলের মধ্যে খাবার পাবেন রাত্রে শোয়ার আগে তাদের প্রত্যেকটা পেশেন্টকে মেডিসিন দেওয়া হবে মেডিসিন দেওয়ার সময়সীমা হচ্ছে সকাল সাতটা থেকে আটটার মধ্যে তারপরে হচ্ছে তারপরের সময় হচ্ছে দুপুর একটা থেকে দুটোর মধ্যে এবং লাস্ট সময়সীমা হচ্ছে সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে তাদের পেশেন্টদেরকে ওটিশ ওটি পেশেন্টদেরকে নানা ধরণের ওটির জন্য রেডি করার জন্য নানা ধরনের সেলাইনের ব্যবস্থা করা হয় তারপরে ওটির পেশেন্টটাকে নিয়ে যাওয়া হয় ও টির মধ্যে আর এমনি নর্মাল পেশেন্টদেরকে তৈরি করার জন্য প্রত্যেকটা সময় নির্দিষ্ট সময় করা আছে সকাল দুপুর এবং রাতের মধ্যে তাদের ওষুধের ওষুধ দেওয়া হয়ে থাকে